হ্যাঁ দিদি আড়ত থেকে মাছ নিচ্ছি তার এতো দাম হুম হুম

না সেটা তো বুঝছি দিদি কিন্তু আড়ত থেকে মাছ নিচ্ছি এতো দামে কিন্তু তাও মাছ ভালো পাচ্ছি না ও না একটু ভালো দাম দে দিচ্ছি কিন্তু একটু ভালো হলে তো মানে এ হয় কিন্তু খদ্দেরও হচ্ছে না আমার ও আচ্ছা হ্যাঁ হুম হুম হুম হুম আচ্ছা আচ্ছা তা দিদি আপনার ব্যবসা কেমন চলছে ভালো চলছে হুম আমার এই মাছ মাছ ভালো হয়ে আসছে না বলে ওই জন্য তো মানে খদ্দের হচ্ছে না ওই জন্য আপনাকে বলছি আপনার কাছ থেকে তো মাছ নিই আমার বাড়ির সবাই ভালো আছে তো দিদি একটা কল এসসে মানে একটুখানি পরে ফোন করছি ঠিক আছে একটু দরকার আচ্ছা ঠিক আছে ঠিক আছে